হুম লেখার ধারণা আমার কাছে তাৎক্ষণিক যেকোনও মুহূর্তেই তা সময় নিরপেক্ষভাবে আসে যেমন রাস্তায় ঘাটে বাজারে দিনে রাত্রে যেকোনও সময়ে আসে আবার কখনও এমন হয় দু দিন তিন দিন চারদিন কখনও কোনও লেখা মাথাতে আসে না এবং যখন আসে জলের স্রোতের মতো আসে হঠাৎ করে প্রথম শুরুটা হয়ত আমি করলাম এবং এক লাইন দু লাইন হল কখনও এমন হয়েছে তৃতীয় লাইনে গিয়ে আমাকে হয়ত দু দিন তিনদিন সময় নিতে হয়েছে এবং তা শব্দের পরিমার্জনা এক্ষেত্রে আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা একবার হচ্ছে পুরোটা যদি আমি লিখে ফেলি তারপর পরিমার্জনা করার জন্য এক শব্দের একাধিক রকম প্রয়োগ আমার মাথাতে আসে এবং তা কাটা ছেঁড়া করা একটা অত্যন্ত মানে স্থাপত্যর কারুকার্য আর কি এক্ষেত্রে যেরকমভাবে কোনও একটা লাইন আমি হয়ত লিখলাম ঠিক আছে তারপর সেখানে হয়ত একটা শব্দের পরিবর্তিত রুপ দেওয়ার জন্য আমি একটা অন্য শব্দ চয়নের কথা ভাবছি সেক্ষেত্রে হয়ত সেই শব্দ চয়নের ক্ষেত্রে যখনই আমি তা প্রয়োগ করব তখন হয় পুরো লাইনটার হয়ত মানেটাই বদলে গেল কোনও র্যান্ডম কোনও থট আবার মাথাতে আসে না যে এবং যদি কোনও ক্ষেত্রে আসে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনও ভাবেই নিজেকে

গন্ডির মধ্যে বেঁধে রেখে কাজটি করা যাবে না এটি অত্যন্ত শিল্পের সমস্ত কারুকার্যের দিক যা আছে তার মধ্যে সবচেয়ে সূক্ষতম কারুকার্য হচ্ছে কবিতা রচনা যা সবচেয়ে আদি এবং যার নিত্যনৈমিত্তিক মানুষের মনের একেবারে গভীরে যার নিত্যনৈমিত্তিক ব্যবহার সবচেয়ে সূক্ষ এবং যা আমাদের বোঝার ক্ষমতার খানিকটা তো বাইরে অন্তত সাধারণ মানুষের ক্ষেত্রে তো বাইরে যারা এই জায়গাটা উপলব্ধি করতে পেরেছেন এবং যারা বুঝেছেন তাদের ক্ষেত্রে কবিতা রচনার দিকে তারা এগিয়েছেন এবং শব্দের পরিমার্জনা এখানে একটা সুন্দর কথা বলা যেতে পারে যে অনুপ্রেরণা অনুপ্রেরণা ওই ভাবে আসে না অনুপ্রেরণা জলের স্রোত অনুপ্রেরণা যেকোনও সময়ে আসে কোনও ব্যক্তির ক্ষেত্রে হতে পারে কোনও পশুর ক্ষেত্রে হতে পারে জীবনানন্দ দাশ পেঁচা নিয়ে হাজার হাজার কবিতা লিখেছেন হাজার হাজার না হোক অন্তত কিছু বেশ কিছু কবিতা তো আছে রূপসী বাংলা নিয়ে অনেক কবিতা আছে আমার ক্ষেত্রে হয়ত সেরকমভাবে গরু গাধা নিয়ে কবিতা নেই কিছু মানুষের মনের অন্তর্নিহিত মনের কথাই আমি বেশি পছন্দ করি আর কি লিখতে মানুষের কথার যে বলা ভালো নিজের মনের কথা এ ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সমস্ত মানুষের যদি একটাই নির্দিষ্ট সুতো দিয়ে বাধা অনুভবের সুতোর একটা নির্দিষ্ট সুতো বটে সেক্ষেত্রে নিজের মনের ভেতরের গভীরতাটা যদি বুঝতে পারা যায় তাহলে সমস্ত মানব ইতিহাসের মনের চেতনা ধরতে পারা যাবে